হ্যাঁ ভারতবর্ষের সরকারি ভাষা বলতে ব্যবহারযোগ্য বা অফিসের ভাষা হলো ইংরেজি এছাড়াও বলার জন্য এখানে হিন্দিকেই বেশি ব্যবহার করা হয় সরকারি ভাষায় অফিসে কাজ করার জন্য বেশিরভাগ ক্রমে বা বিভিন্ন মানুষজন ইংলিশেই লিখে থাকেন তাছাড়াও হিন্দি হলো এখানের একটি বহুল আলোচিত এবং মুখে বলার ভাষা এছাড়াও আমার রাজ্যের জেলার রাজ্যের ভাষা হলো বাংলা এই ভাষাতে আমরা সকলে কথা বলে থাকি এছাড়াও দেশে অনেকগুলি ভাষার রয়েছে আমাদের ভারতবর্ষে ভাষার বৈচিত্র্য কম নয় এখানে রয়েছে হিন্দি নেপ গুজরাটি তামিল কর্ণাটক এবং প্রত্যেকটা রাজ্যের নির্দিষ্ট আলাদা আলাদা ভাষা রয়েছে সংস্কৃত হলো এখানের খুব ইতিহাসময় একটি ভাষা এই দেশের ভাষাগত বৈচিত্র খুবই বেশি এই ভাষা এতোই বেশি দুহাজারের উপরে যেটা সাধারণ মানুষের পক্ষে সব ভাষা শেখা সম্ভব নয়